পাঁচটি সংখ্যা হলো পনেরো হাজার একশো বাহান্ন কুড়ি হাজার দুশো দুই পঁয়ত্রিশ হাজার তিনশো বাষট্টি আশি হাজার চারশো পঁয়তাল্লিশ তেতাল্লিশ হাজার দুশো তেইশ